গ্রামে পাখা আলো আরো অনেক কিছু চালাতে বিদ্যুৎ ব্যবহার করা হয় এছাড়াও মোবাইলের চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ ব্যবহার করা হয় যাতে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গার মানুষের সাথে কথা বলতে পারে আগেকার দিনে মানুষরা বাড়িতে মুড়ি ভাজতো এখন বিদ্যুৎ হয়ে যাওয়ার কারণে মুড়ি বিদ্যুতের সাহায্যে কল থেকে মুড়ি ভাঙিয়ে নিয়ে আসে এছাড়াও কৃষিকাজে বিদ্যুৎ ব্যবহার করা হয় আগেকার দিনে মানুষরা জমিতে জল দিত ডোঙার সাহায্যে এখন বিদ্যুৎ হয়ে যাওয়ার কারণে সেলো চালিয়ে জমিতে জমিতে জল ব্যবহার করা হয়